পুরুলিয়া জেলা বর্তমানে রাজ্যে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত আছে আগে এই জেলা ঝাড়খণ্ডের সাথে যুক্ত ছিল ঝাড়খণ্ড থেকে যুক্ত হওয়ার ফলে পরে এই জেলা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় আর পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার পরে এই জেলাকে মানুষ পিছিয়ে পড়া জেলা হিসেবে জানত যার ফলে এই জেলার শিক্ষাব্যবস্থা রাস্তাঘাটের উন্নয়ন খুব একটা বেশি ছিল না একে লালমাটির দেশ বলে এটা পরিচিত ছিল আর এর চারপিস চারদিক পাহাড় ও পর্বত ও জঙ্গল ও নদীতে ঘেরা যার মধ্যে সবথেকে বড় পর্বত হচ্ছে অযোধ্যা পাহাড় যার চারিদিকে ড্যাম জঙ্গল ও অজস্র আদিবাসীদের ঘরে এই পর্বত ঘেরা আছে আর এই জেলার সবথেকে বড় নদী হচ্ছে কংসাবতী নদী আর এছাড়া আপনার দামোদর নদী ও কুমারী নদীও এই জেলার মধ্যে অবশিষ্ট আছে এই জেলার সব থেকে বিখ্যাত হচ্ছে ছৌ নৃত্য আর এই ছৌ নাচের মুখোশ মুখোশ এই জেলার চড়িদা গ্রামে পাওয়া যায় আর তাছাড়া বাউল ঝুমুর টুসু এই জেলার সব বিখ্যাত গান